হ্যাঁ আমি প্লাম্বার বলছি বলুন ওটা দেখুন আপনার ওইটাতে দুধরনের সমস্যা ছিল একটা হচ্ছে মোটরের সমস্যা মোটরটা যেহেতু অনেক দিনের হয়ে গেছে এবং বাগান থেকে শুরু করে বাড়ির ভেতর থেকে বাথরুম সব কিছু ওটা মানে কানেকশানটা ছিল আর তারপরে পাইপের এক জায়গায় আমি দেখেছিলাম একটু ফাট নিয়েছিল বুঝতে পেরেছেন মেন পাইপ যেটা তো সেটাতে একটু ফাট নিয়েছিল এবারে সেই কারণেই হোক মোটরের কারণেই হোক তো ওটার সমস্যা হয়েছে তো বলুন আমি কী করতে পারি হ্যাঁ মোটর তো বাগাতে পারি এবং আমার লেবারও আছে আপনি কী কাজ করাবেন বলুন মোটরটা বাগাবেন না পাইপ খোলাবেন যদি দুটোই করবেন বলেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তাহলে দেখে চলে আসবো বলুন কবে যাব না সে কালকে আসতে পারব না আমি পরশু দিন যাব তাহলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম

হ্যাঁ হ্যাঁ পরশুই সকালে আসবো আর বলছি মোটরটা একটু আপনার কিন্তু দামি লাগাতে হবে কারণ কানেকশনটা যেহেতু এতটা বড় সেহেতু তোমাকে মোটরটা একটু দামি লাগাতে হবে তাহলে সেটা ভালো হবে আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরশুদিনে যাচ্ছি তাহলে ওটা ধরুন না প্রায় সাড়ে বারোটা একটার দিক করে যাব কারণ আমরা তো দোকানটা বন্ধ করে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা আপনি হ্যাঁ হ্যাঁ একবার কল করিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন